আমি আমার বাগানে বিভিন্ন রকমের ফুলের গাছ রোপণ করেছিলাম সেই ফুলের গাছগুলোকে প্রতিদিন বিকেলে আমি কুড়তাম জল দিতাম কখন কি প্রয়োজনে সার লাগতো সেটাও আমি দিতাম আমি বাগানে অনেক ফুলের গাছ লাগিয়েছিলাম যেমন বেল ফুল টগর ফুল গোলাপ ফুল ডালিয়া ফুল জবা ফুল বিভিন্নরকম ফুলের গাছ লাগিয়েছিলাম সেই ফুলের গাছগুলোকে আমি যখন আস্তে আস্তে বাড়তে দেখতাম খুব ভালো লাগতো সেই ফুলের গাছগুলো ডালপালা মেলে খুব সুন্দর বাড়ত সবুজে ভরে যেত আস্তে আস্তে কুঁড়ি হল কুঁড়ি হওয়ার পর যখন বাগানে ফুল গাছগুলোতে ফুলে ভরে উঠল বিকেলে আমি যেতাম বিকেলে সে গাছগুলোকে দেখে আমার খুব আনন্দ হত